মাছ ধরার জন্য মূলত কাঠের নৌকো এছাড়া বর্তমান দিনে মোটর চালিত নৌকো বোট এসবের ব্যবহার করা হয়ে থাকে কারণ ধরুন কাঠের চালিত নৌকা থেকে বোট বা মোটর চালিত যে নৌকাগুলো সেগুলো আলাদা কীরকম এটা কাঠের চালিত নৌকাগুলোতে যারা নৌকাটা চালায় একটা মানুষ নিজে একটা দাড় নিয়ে লম্বা ধরনের যেটা দাঁড় বা পাল বলা হয় সেটার সাহায্যে জল কেটে কেটে নৌকাটা চালিয়ে নিই যেহেতু ফিজিক্যালি ভাবে একজন মানুষকে আর মোটর চালিত ক্ষেত্রে মোটর চালিয়ে দিলে কী হয় সেখানে ডিজেল বা ডিজেল চালিত ইঞ্জিনের সাহায্যে বোটটা এগিয়ে চলে এই জন্যে মোটর চালিত এবং কাঠের নৌকোর মধ্যে এটাই বিরাট সবথেকে আলাদা তফাত বর্তমান দিনে আমি একটা মোটর চালিত নৌকো কিনবো কিনবো করে এখনও পারিনি আমার সেই পুরাতন কাঠের নৌকাটি আছে ওটা দিয়ে আমি মাছ ধরতে যাই মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের নৌকা ব্যবহার করে বিশেষ করে তিন ধরনের নৌকা বা কারেন্ট নৌকো বা মোটর চালিত নৌকা হতে পারে আর হচ্ছে বোট হতে পারে এই টাইপের হতে পারে এ আলাদা ওই কারণে কাঠের নৌকাতে মানুষ ডাইভিং করছে চালতে করছে একটা লম্বা দাড় নিয়ে আর এই ক্ষেত্রে মোটর চালাতে ক্ষেত্রে মোটর বা ডিজেল বহুত তেল খরচা হচ্ছে চালায় আর কি এই ক্ষেত্রে